হ্যাঁ আমি মাঝ বয়সী গোষ্ঠীর একজন অংশ আমি যার যেরকমভাবে আগে চলেছি বা চলে চলছি সেরকমভাবে কিন্তু এখন তরুণ বয়সীরা চলে না আগেকার দিনে আমাদের বয়সে ছিলো প্রেম করা নিষিদ্ধ কিন্তু প্রেম ছিলো সেটা একটু অন্য রকমের কিন্তু এখন যে সব তরুণ বয়সী মহিলারা বা পুরুষেরা প্রেম করছে সেই প্রেমের কিন্তু কোনো তাৎপর্য খুঁজে পাওয়া যায় না যার ফলে এই মুহুর্তে এখন পোত্যেকটা সম্পর্কই কিন্তু ডিভোর্সের সম মানে বিচ্ছেদের একটা সময়ে এসে দাঁড়িয়েছে বেশিরভাগ মানুষই বিয়ের পর কিছু দিন সংসার করার পর সেই বিচ্ছেদে তারা এসে দাঁড়াচ্ছে শেষ পর্যায়ে তারা চাইছে যে দুজনে দুজনে আলাদা থাকতে এর ফলে একটা বিরাট রকমের ক্ষতি হচ্ছে যেটা ছোটো ছোটো বাচ্চাদের জন্ম হচ্ছে সেই বাচ্চাগুলো কিন্তু ছোটো থেকেই ওইভাবেই দেখছে এবং উভয় প্রজন্মে একটা বিরাট রকম প্রভাব পড়ছে যার কারণে এখন বয়স মানে তরুণ বয়সীরা তারা তাদের জীবনকে অন্যভাবে প্রভাবিত করছে শুধু ওটাই নয় এছাড়াও তাদের এখনকার দিনের যে সাংস্কৃতিক আচার ও আচরণ পোশাক আশাক সবটাই আলাদা আমাদের তখন সময়ে সাল চুড়িদার ছিলো সালোয়ার কামিজ ছিলো শাড়ি ছিলো এখন সব জিন্স প্যান্ট টপ হট প্যান্ট বিভিন্ন রকমের ছোটো ছোটো পোশাক বা বাচ্চাদেরও এখন সেইভাবেই মানুষ করা হচ্ছে মোবাইল ফোন এখন সব সময় মানুষের হাতে তরুণ বয়সী মানুষদের হাতে মোবাইল ফোনের ব্যবহার তখন কিন্তু মোবাইল ফোন ছিলো না যার ফলে আগেকার দিনে মাঝ বয়সী গোষ্ঠীর সঙ্গে এখনকার তরুণ বয়সীদের মধ্যে অনেক পার্থক্যের পরিচালনা দেখা যায়